হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পার্সেলও পাটাই কিংবা বাড়িতে গিয়েও রান্না করি হুঁ যেটা বলবেন সেটা করব পার্সেলে পাঠালেও মোটামুটি মাথা পিছু প্রায় দেড়শো টাকার মতোন করে পড়বে আর কি প্লেটে ধরুন ভাত ডাল আলুভাজা মাছ মাংস চাটনি পাঁপড় এগুলো সব থাকবে

ওই ধরুন ধরুন আড়াইশো লোকের পিছনে পড়বে প্রায় এক লাখ টাকার মতন পড়বে হ্যাঁ ওইরম পড়বে আচ্ছা ঠিক আছে যে যাতে যা করা যায় ভালো কারণ মোটামুটি ওরকমই পড়বে সে একটু কম সম করে নিলে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার লোক আছে চারটে পাঁচটা লোক আছে কাজ করে ও আপনাদের পাঠিয়ে দেবো সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিকানা পত্র দিয়ে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে